ভ্রমণ করবার সময় একবার আমি দেখেছিলাম যে সাংস্কৃতিক শখ আমার ভীষণ বাজে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছিলো যে একটা জায়গায় গিয়ে দেখলাম যে সেখানে একটা বাউল গানের আসরের আয়োজন করা হয়েছে এবারে বাউলটা সাধারণত কি আমরা জানি যে বাউল মানুষের জীবনের কথা বলে বাউল মানুষের মনের কথা বলে দেয় কিন্তু সেখানে গিয়ে দেখছি কিছু মানুষ তাদের এই অপসাংস্কৃতিক যে সমস্ত গান রয়েছে সেই সমস্ত গানকে দোতারা বা এই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে তারা একটা কিছু বা বাজে কিছু করবার মানে সেটা না হচ্ছে গান না কবিতা না কিছু একটা মানে কিছু তো একটা দাঁড়ায় কিন্তু সেটা কোনো রকমভাবেই তারা করতে পারছে না এবং শুধু তাই নয় মানে সেই কি যাচ্ছে তাই অবস্থা এবং সেখানে আমি গাড়ি থামিয়ে যখন নামলাম নেমে দেখলাম এবং জানলাম বুঝলাম বিষয়টা সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিলো যে এখানে দাঁড়িয়ে সঠিক পরিচালনা করবার অভাবে আজকে এই দিনটা হয়তো দেখতে হচ্ছে যে যেখানে বাউলের নামে অপসংস্কৃতিক গান কিছু প্রচার হ হচ্ছে এবং মানে বাউল করতে গেলে অবশ্যই যিনি গান তিনি নাচেন নচে গেয়ে এই গানটা করা হয় বা তিনি করেন কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখলাম যে কিছু মানে একটু অশ্লীল পোশাক পরে তারা সেই বাউল গানটাকে করবার চেষ্টা করছে বারবার মানে এগুলো তো ঠিক নয় না মানে এই অপো মানে এইভাবেই তো তৈরি হয় একটা সুস্থ সংস্কৃতি থেকে অপসংস্কৃতির তো এই অপসংস্কৃতিকে বন্ধ করে যদি একটু সুস্থ সংস্কৃতির পথে আনা আসা যায় সেইভাবে আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি সেইভাবে পরিচালনা করবার চেষ্টা করি যে অপসংস্কৃতি যাতে না ছড়িয়ে পড়ে সুস্থ সংস্কৃতি চর্চা যাতে প্রতিটা ঘরে ঘরে হয় সেটা আমি আমার মতো করে পরিচালনা করবার চেষ্টা করি এখন যে বাচ্চারা ফোনের মধ্যে আসক্ত ভিডিও গেমস ভিডিও গেমস আসক্ত তারা তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে তাদেরকে সুস্থ সংস্কৃতির মধ্যে ঢোকানোর চেষ্টা আমি করে যাচ্ছি কিন্তু এইভাবে যেখানে যেখানে অপসংস্কৃতি চলছে আমার মনে হয় সেখানকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষানুরাগী মানুষের এই দায়িত্বগুলো নেওয়া উচিত যে তারা যাতে এই অপসংস্কিতি ছড়িয়ে পড়তে না দেয় সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার ঘটায়